আমি ছয় মাস আগে একটা ব্লুটুথ ইয়ারফোন নিয়েছিলাম যেটাতে ছয় মাসের ওয়ারান্টি ছিল যেটা আমার কাছে এখনও আছে এবং ভালোভাবেই আছে যেটার ব্যাটারি সার্ভিস ছিল চব্বিশ ঘন্টা একবার চার্জ দিলে চব্বিশ ঘন্টা ব্যাটারি সার্ভিস দেখাচ্ছিল যেটা খুবই ভালো ইজি সমস্ত জায়গায় নিয়ে যাওয়া যায় যেটিকে এবং যেটির সঙ্গে ফোনের কোন সংযোগ থাকে না ব্লুটুথ সে কারণেই তো আমাকে প্রোডাক্টটি খুবই ভালো লেগেছে এবং এটার ভালো দিক বলতে গেলে এটিকে সমস্ত জায়গায় নিয়ে যাই নিয়ে যাওয়া সম্ভব